ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষিবিষয়ে আমার কিছু পরামর্শ রয়েছে এই কৃষি ব্যবস্থাকে এক আকর্ষণীয় কৃষিকাজ করে তুলতে হবে যাতে তারা বুঝতে পারে যে কৃষিকাজ না করলে পেটে খাবার পড়বে না কৃষিকাজ করলে খিদে নিবারণ হবে এই বিষয়ে শিক্ষাদান শ্রেণীকক্ষেই দিতে হবে এছাড়া আমি চাইব যে কৃষিকাজ করার জন্য সরকার থেকে যে লোন দেওয়া হয় তার খুব কম সুদা সুদের হারে দেওয়া দিতে হবে বা দিতে অনুরোধ করবো তাছাড়া যদি খরার কারণে কোনও বছর ফসল না হয় তাহলে সেই লোন মুকুব করে দে দিতে হবে তাহলে তাদের যে কৃষক কৃষিকাজ করার জন্য যে লোন নিয়েছিলো তা না সোদ করতে না পারায় অনেক কৃষক আত্মহত্যা করে এই বিষয়ে যে ভবিষ্যৎ প্রজন্মের উপর কিছু নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয় যদি সেই লোন মুকুব করা হয় তাহলে সেই নেগেটিভ চিন্তাধারা ভবিষ্যৎ প্রজন্মের মাথায় আসবে না তাহলে তারা কৃষিকাজের উপর দিয়ে কিছুটা হলেও আগ্রহীও হয়ে উঠবে